হ্যাঁ আমি যোগ ব্যায়ামের ক্লাসে যোগদান করেছি আমার যোগদান করার পিছনে অনেক কারণ ছিলো আমি প্রথমে যোগদান করি নি অনলাইনের ক্লাসে অংশগ্রহণ করতাম এবং সেখানে আমার কিছু সমস্যা হতো কেননা আমি সব রকম দেখাতো ঠিকই কিন্তু আমি নিজে নিজে করতে পারতাম না ব্যায়ামের যে হাতটা কীভাবে কীসের উপর রাখতে হবে বা কেমন ভঙ্গিমায় ব্যায়ামটা করতে হবে আমি দেখে বুঝতে পারছি কিন্তু করতে পারছি না আমাকে কেউ করিয়ে দেখিয়ে দিলে আমি তবে সেটা সহজে নিতে পাচ্ছি এর ফলে আমার কোনো উপকারই হতো না ক্লাসটা নিতাম ঠিকই তাই আমি ও অভিজ্ঞতা করলাম যে আমার মনে হলো যে আমি এইভাবে না ক্লাস করে আমি ব্যায়ামের ক্লাসে সরাসরি যোগদান করি সেখানে গেলে হয়তো ভালো হবে আমি সেই ভেবেই ব্যায়ামের ক্লাসে যোগদান করলাম আর সত্যিই সেখানে যোগদান করার পর সেই স্যার যোগাসনের যে স্যার উনি আমাকে খুব ভালোভাবে সহজভাবে দেখিয়ে দিলেন আর আমি বেশ ভালোভাবেই বুঝতে পারলাম প্রত্যেকটা ব্যায়ামই আমি সুন্দরভাবে করতে পারছি আর খুব তাড়াতাড়ি ব্যায়ামগুলো আমি শিখে নিতে পারছি এর ফলে আমি বাড়িতে এসে সেটা আবার অভ্যাস করছি নিত্য নতুন তিনি যেই পদ্ধতিতে আমাকে বলছেন এতে আমার শরীরেরও খুব উপকার হচ্ছে আর ব্যায়ামটাও আমি ভালোভাবে শিখে যাচ্ছি তাই আমি মনে করি অনলাইন ক্লাসের থেকেই সরাসরি অনুশীলন করিয়ে ক্লাস করা খুবই ভালো এবং সেটা ওই ক্লাসের থেকে সরাসরি যে ক্লাস সেই ক্লাসের অনুভূতি আলাদা সম্পূর্ণভাবে আলাদা